হ্যাঁ ঘোড়ার আরোহীদের সে তাদের কীভাবে যোগাযোগ করে আমি অতটা জানি না আমার ঘোড়া নেই আর আমি অতটা বলতে পারবো না আমি এটা এটুকুই বলতে পারবো যে যে আরোহী থাকে সে তার সঠিক সঠিক আর কি বুদ্ধিতে বা সঠিক একটা এতে তাকে পোষ পোষ মানায় আর প্রথমে পোষ মানায় তাকে সঠিক সঠিকভাবে পোষ মানায় মানিয়ে তারপরে তার সঙ্গে যোগাযোগ করে আর সে কী বলতে চাইছে যেমন আমরা একটা বাচ্চাকে মানুষ করি যে সে ধরো বাচ্চারা যখন ছোটো সে তো আর কথা বলতে পারে না সেমন তেমন পশুরাও একই তারা কথা বলতে পারে না তারা কীভাবে কী বলছে না বলছে সেগুলো আমাদের বুঝতে হয় সেগুলো আমরা বুঝি যে যারা ঘোড়া ঘোড়া কেনে বা ঘোড়া যাদের আছে আর কি তারা ভালোভাবে বলতে পারবে যে একটা বাচ্চা যেভাবে কথা না বলে যেভাবে মায়ের কাছে কাঁধে খিদে পায় যেভাবে কাঁদে আর কি তেমন পশুরা তারাও কথা বলতে পারে না তারাও খিদে পেলে মুখটুখ ঘোরায় বা যে কোনো একটা ইঙ্গিত নেয় ভঙ্গি করে তা সে সেরকমভাবে তার আরোহীরা বুঝতে পারে যে আমার ঘোড়াটা কী বলতে চাইছে আমি কীভাবে তাকে যত্ন রাখবো কখন খাবার দিলে তার ভালো হবে কখন তার খিদে পেয়েছে এভাবেই তারা বুঝতে পারে আর যেসব সংকেতগুলো আছে ঘোড়া কখন কখন কী করবে না করবে এই এইসব বিষয়ে তারাই ভালো বলতে পারবে যারা ঘোড়া যাদের আছে আর কি যারা ঘোড়া পশ ঘোড়া পালন করে যারা ঘোড়ার দেখাশোনা করে তারাই এভাবে বলতে পারবে আমি যেটুকু জানি আমি সেটুকুই বললাম